আমি আমার রেসিপিটি সঠিকভাবে অনুসরণ করি কিন্তু আমাকে অন্যদের স্বাদের উপরও একটু নজর দিতে হয় আমার রেসিপিটা তাদের কেমন লাগছে তাদের তাৎক্ষণিক উদ্ভাবনা করছে কি না আপনাকে তাৎক্ষণিক উদ্ভাবনার ব্যাখ্যা করতে পারি যেমন আমি একটি রান্না করলাম সেই রান্নাটা যদি প্রত্যেকটি মানুষের খেয়ে না ভালো লাগে সেটার কোনো মানে হয় না তার তাৎক্ষণিক উদ্ভাবনা হয় না আপনি কি আপনার রেসিপিটি সঠিকভাবে অনুসরণ করেন নাকি আপনি অন্যদের স্বাদের উপর ভিত্তি করে তাৎক্ষণিক উদ্ভাবনা করেছেন আপনার কিছু তাৎক্ষণিক উদ্ভাবনা ব্যাখ্যা করতে পারেন সেটি হল খুবই উল্লেখযোগ্য এই উদ্ভাবনার মধ্য দিয়ে আমি আমার নিজের বৈচিত্র্যময় সব কিছু ফুটিয়ে তুলেছি আমি রান্নায় রেসিপি অনেকভাবে শেয়ার করতে পারি সঠিকভাবে অনুসরণ করতে একটি তাৎক্ষণিক উদ্ভাবনা হল যেমন ব্যাখ্যা করতে পারেন রান্না করার জন্য অনেক কিছু সরঞ্জাম লাগে সে রান্না করার পর রান্নাটা যখন তরি তরকারি প্রত্যেকেরই ভালো লাগে সেটা যেমন রান্না করা শুনতে ভালো লাগে তেমন সব ক্ষেত্রেই কোনো কিছু কাজের মধ্যে তাদের ব্যর্থতা আর সফলতার দিকটা আমরা দেখি কোনো কিছু কাজের মধ্যে সফলতা হলে সে সফলতার তাৎক্ষণিক দিকটা আমাদের মন ভরে যায় আর ব্যর্থতা হলে তার জীবনের আনন্দটা নষ্ট হয়ে যায় কোনো কিছু অনুষ্ঠান করতে গেলে আমরা যখনই দেখি যেটা এই ধরনের হয়ে থাকে তখন আমাদের দিকটা মনটা ভরে যায় কিন্তু তা দিয়ে একটা সুফল আর কুফল দিক বজায় থাকে প্রত্যেকটা কাজের মধ্যে একটা সুফল আর কুফল দিক বজায় থাকে সেটার দিকে আমাদের বেশি করে নজর দেওয়া দরকার আপনি আমার রেসিপিটি সঠিকভাবে অনুসরণ করেছেন কারণ আমি কোনো কিছু রান্না করতে যাওয়ার ফলে আমি ফোনে ইউটিউব দেখে রান্না করতে পারি তাই কোনো কিছু রেসিপি সঠিকভাবে বানাতে হলে তার সেটার মধ্যে যেমন সব কিছু গুণেরই প্রয়োজন হয় সেরকম রান্নার ক্ষেত্র গেলেও সব কিছু সঠিকভাবে দরকার হয় তবেই সেটা ফুটে ওঠে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন প্রত্যেক দিন প্রত্যেকটি দৈনন্দিন ক্ষেত্রে মানুষের প্রত্যেক মানুষেরই এটা এটা সেটার প্রয়োজন হয় সেরম রান্না করতে গেলে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রয়োজন লাগে তার উপর উদ্ভাবনা করেন আপনা কিছু তাৎক্ষণিক উদ্ভাবন কী ব্যাখ্যা করতে পারেন আমি রান্না করতে গেলাম সে জিনিসটার কোনো কিছু রেসিপির মশলা যদি ভুল হয়ে যায় সেটা অন্য রকম টেস্ট হয়ে যায় আমাদের সেই দিকে নজর দিতে হবে তাই রান্না করার আগেই তা রেসিপির মধ্যে কোনো কিছু সঠিক আছে কি সঠিক নেই এই দিকটা আমাদের আগে দেখা দরকার